কিছুদিন আগে আমি একটি সিলিং ফ্যান কিনেছি সিলিং ফ্যানটি দেখতে খুব সুন্দর এবং এটিতে হাওয়া খুব বেশি আসে সিলিং ফ্যানটির দামটিও খুব কম তাই আমি এটি কিনে খুবই আনন্দিত হয়েছি